আমি আমার পশুদের যত্ন নিই এবং তাদেরকে যত্ন নেওয়ার জন্য আমার বাড়ির লোক আছে এবং আমি তাদেরকে খুব যত্ন করি যেমন স্নান করানো খাওয়ানো এবং ইত্যাদি যা যা সব কাজকর্ম আছে সব আমিই করি এবং পশুদেরকে রাখার জন্য আমার বাড়ির এক একটি জায়গা আছে এবং সেখানেই আমি পশুদের রাখি এবং পশুদের কোনো কিছু হলে যেমন জ্বর ইত্যাদি খাওয়া দাওয়া না করলে কি কারণে কি হচ্ছে সে সব দেখাশোনা করার জন্য আমি পশুকেন্দ্রে নিয়ে যাই এবং সেখানে ভালোভাবেই পশুদের চিকিৎসা করানো হয় এবং পশুদেরকে ঠিকঠাক মতো সব কিছু ওষুধ ওষুধপত্র দেওয়া হয় এবং এভাবেই পশুদের চিকিৎসাও করা হয়